আমাদের নদীয়াতে হাতের কাজ কারুকার্য শিল্প যেমন তাঁত শিল্পটা খুব বিখ্যাত কারণ এখানের মহিলারা পুরুষেরা প্রত্যেকেই নিজেরা হাতে করে তাঁতের তৈরি শাড়ি বিভিন্ন শৌখিন জিনিসপত্র তৈরি করে থাকেন তাদের প্রত্যেকের বাড়িতেই তাঁতের শিল্প রয়েছে তারা প্রত্যেকে তাঁতের জিনিসপত্র তৈরি করেন বেনারসি শাড়ি থেকে আরম্ভ করে বিভিন্ন রকমের শাড়ি কাঁথা স্টিচের শাড়ি বেনারসি শাড়ি ছাপা শাড়ি বিভিন্ন তাঁতের শাড়ি হাজার বুটি জামদানি বিভিন্ন শাড়ি কিন্তু তারা নিজেরা হাতে করে তৈরি করে এছাড়াও এখানে বিভিন্ন শিল্পের মধ্যে মৃৎশিল্পটিও বিখ্যাত বিভিন্ন ধরনের বাসনপত্র শৌখিন জিনিসপত্র ঘর বাড়ি সাজানোর জিনিসপত্র কিন্তু এখানে তৈরি করা হয় কৃষ্ণনগরে মাটির জিনিসের জন্য বিখ্যাত নদীয়াতে তাঁত শিল্পের জন্য বিখ্যাত কারণ নদীয়াতে তাঁতের তৈরি বস্ত্রশিল্প যেটা সেটা কিন্তু প্রত্যেকের বাড়িতে তাঁতের তৈরি শিল্প রয়েছে তাঁত কারখানা রয়েছে যার ফলে এখানকার মানুষেরা নিজেরাই হাতের সা করে তাঁত তৈরি করেন তাঁতের শাড়ি বা তাঁতের যাবতীয় জিনিস তারা তৈরি করেন অ্যান এছাড়াও এখানে আরও যেসব শিল্পগুলি রয়ে গিয়েছে সেগুলোরও কিন্তু নিপুণ সৌন্দর্য এবং ভাস্কর্য রয়েছে